হ্যাঁ হইচই তো হইচইয়ের ম্যানেজার তো হ্যাঁ আমি সুজিত মিস্ত্রি বলছিলাম চিনতে পারছেন না হ্যাঁ ওই যে আমি চোখের ডাক্তারবাবু অ্যাসিস্ট করি সুজিত মিস্ত্রি হ্যাঁ বলার বিষয় যেটা যে আমার পাঁচ প্যাকেট বিরিয়ানি লাগবে কতক্ষ হ্যাঁ কতক্ষণ লাগবে আধা ঘণ্টা না একটু তা আগে দিলে ভালো হতো হ্যাঁ দেখুন না যদি কুড়ি মিনিটের মধ্যে পাঠানো যায় হ্যাঁ হ্যাঁ আর সঙ্গে পাঁচটা ডিমও দেবেন আর স্যালাডও দেবেন হ্যাঁ বলছি ওই ডিম স্যালাড বা ডিমের জন্য কি আলাদা পয়সা দিতে হবে ও আশি টাকা হ্যাঁ দিয়ে দেবো কোনো অসুবিধা নেই ও আপনি ওই ডেলিভারি বয়কে দিয়ে পাঠিয়ে দিন আমি ওনার হাতে এক্সট্রা পয়সা যেটা হচ্ছে আমি দিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ মানে খাবারটা যেন একটু গরম গরম হয় হ্যাঁ ঠিক আছে রাখলাম